হ্যাঁ আমরা কলের জল পাই কলের জল পেয়ে আমাদের বিভিন্ন কাজের ঘরের সুবিধা হয়েছে যেমন ঘরের বিভিন্ন বাসনপত্র জামাকাপড় কী বলব জামাকাপড়ে জামকাপড় ধোয়া এইটাই সুবিধা আর দিক থেকে দেখতে গেলে অনেক সময় কলের জলে স্নানও করা হয় অনেক সময় কী হয় বাঁধ যাওয়া আমরা তো গ্রামের মানুষ সাধারণত বাঁধে স্নান করা হয় কিন্তু অনেক সময় কী হয় আবার কী হয় গরু বাছুরে যে সমস্ত মানে আমাদের পশু পা গৃহপালিত পশু আছে বিশেষ করে গরু গরুর জল খাবারটাও কিন্তু জল গরু যে জলটা পান করে সেটাও টিউবওয়েল থেকে আনা হয় তাতে করে আমাদের টিউবওয়েলটা খুবই মানে কী বলব সুবিধা হয়েছে টিউবওয়েলের জল হ্যাঁ পরিষ্কার আমাদের দিকে কোনো আর্সেনিক বা অন্য কোনো জিনিস নেই